প্রত্যেক গায়কদের গান গাওয়ার সময় কিছু কিছু ভুল ত্রুটি হয়ে থাকে নতুন নতুন গান রচনা করার জন্য তাই প্রত্যেক গায়কদের জন্য ছন্দ লয় তাল ঠিক ঠাক সম্পন্ন হচ্ছে কিনা ভালভাবে লক্ষ্য রাখা দরকার গায়কদের মধ্যে সবসময় তাল যেন ঠিক হয় এদিকে নজর রাখা খুবই জরুরি কিভাবে এড়ানো যাবে তাও আমরা বলতে পারি কঠোর পরিশ্রমের দ্বারা এড়ানো সম্ভব তাই গায়কদের বলি সবসময় ছন্দ লয় ঠিক করে গান গাওয়ার জন্য যারা গান করে তাদেরকে কঠোর পরিশ্রম করা হয় এবং সকালে রেওয়াজ করা একান্ত জরুরি